হ্যাঁ আমি রান্নার জন্য সময় ব্যয় করতে চাই কিন্তু রান্নার জন্য যে কতটা সময় ব্যয় করব সেরকম কোনো ব্যাপার নেই কারণ কাজ সামলে রান্না করতে হয় তো সেই জন্য আমি রান্নার জন্য কত সময় ব্যয় করতে চাই সেরকম বলতে পারি না এক ঘণ্টা তো অবশ্যই সময় ব্যয় করতে হবে রান্না রান্নাটা শেষ করা যাবে না এবং রেসিপি যদি না না করেও আমি অনেক সময়ই রান্না করেছি বা সেই রান্না করার চেষ্টা করেছি অনেক খাবার বানানোরও চেষ্টা করেছি যদি বলা হয় যে কীরকম ভাবে আমি সারা দিনের মধ্যে এক ঘণ্টা সময় বের করে রাখার চেষ্টা করি যাতে ওই রান্নার পিছনে আমি বিভিন্ন রকম নতুন নতুন খাবার জিনিস বানাতে খুব পছন্দ করি আমি অনেক সময় ইউটিউব চ্যানেল দেখে রান্না করেছি কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সেগুলোর টেস্ট খুব ভালো হয়েছে আবার আমি এক এক সময় ওই ইউটিউব চ্যানেল দেখেছি দেখে নিজে থেকে দেখি ওরা নিজেরা নিজেরা নতুন নতুন মন থেকে বানিয়ে খাবার বানাচ্ছে এবং সেগুলির টেস্টও খুব ভালো হয়েছে কারণ আমি নিজে বাড়িতে বানিয়ে দেখেছি যেহেতু সেক্ষেত্রে আমি যেটা বুঝতে পেরেছি এর ফলে আমি ওদের ওই সব দেখে দেখে আমার নিজেরও মনে হল যে হ্যাঁ ওরা যদি পারছে আমি কেন পারব না এরকম ভাবে আমিও মাঝে মাঝে নতুন নতুন জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসি সবজি মাংস মাছ কিনে নিয়ে এসে তার সাথে নতুন নতুন জিনিস ওতে যোগ করে খাবার বানানোর চেষ্টা করি এর ফলে দেখি সেগুলোর স্বাদও খুব ভালো হয়েছে এবং আমি শুধু একা নই বাড়ির সকলেই সেই খাবার খায় খেয়ে খেয়ে সেই খাবারের নাম করে এর জন্য আমার মাঝে মাঝে সময় এক ঘণ্টাও লেগে যায় কখনও দু ঘণ্টাও লেগে যায় বিভিন্ন সময় বিভিন্ন সময় নেয় কখন যে কোন রেসিপিটা বানাই সেটা আমি নিজেই জানি না কারণ আমি কাজের ফাঁকে যেহেতু রান্না করি তো সেই জন্য আমি যখন তখন সময় বের করে রান্না করতে থাকি এবং জটিলতা খাবারের ওই রিসিপির জটিলতা কাটিয়ে আমি খাবার বানিয়েছি এবং সেটা খেয়ে সবাই খুব নামও করেছে